আমি দশ থেকে এক লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব সেই পাঁচটি সংখ্যা হলো একশো পাঁচশো কুড়ি হাজার চল্লিশ হাজার ষাট হাজার